আমাদের গ্রামে নিকাশি ব্যবস্থা মোটামুটি ভালো কিন্তু যে যে জায়গাগুলিতে এখোনও নিকাশি ব্যবস্থা ঠিকঠাক হয় নি সেগুলোতে ইমেডিয়েটলি নিকাশি ব্যবস্তা ঠিকঠাক করতে হবে যাতে জল আটকে না থাকে আবর্জনা না থাকে সেই দিক দিয়ে নজর রাখতে হবে এমনকি সরকারের কাছেও সে ইমিডিয়েটলি খবর পৌঁছে দিতে হবে যাতে আমাদের জল নিকাশি ব্যবস্থার তাড়াতাড়ি ব্যবস্থা করে নেয় না হলে আমরা দিন দিন সমস্যায় পড়তে হবে এবং এই যে জল নিকাশি ব্যবস্থা জমে থাকলে সেখানে মাছি মশার সৃষ্টি হয় এর থেকে আমাদের নানা রোগে আক্রান্ত হয়ে থাকি